পশ্চিমবঙ্গের ব্যবসায়িক ক্ষেত্রেও উদ্ভাবন এবং সৃজনশীলতাকে অনেকাংশে উৎসাহিত করে যেমন পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে অনুদান সরকারি অনুদান প্রদান করে এবং যে কর্মচারী আছে তাদেরকে উৎসাহিত করে নতুন কাজ করার জন্য যেমন কুটির শিল্পে বিভিন্ন সরকারি অনুদান প্রদান করার ফলে কুটির শিল্প যারা করে তারা উৎসাহ হয়ে আবার নতুন কিছু উদ্ভাবন করার জন্য লেগে পড়ে